আজকালকার বাচ্চারা মোবাইলের উপর আসক্ত হয়ে পড়েছে এবং বিভিন্ন মোবাইলের মাধ্যমে গেম তারা খেলে থাকে সেগুলো যেমন ফ্রি ফায়ার পাবজি এগুলোর প্রতি বাচ্চারা বর্তমানে খুবই আসক্ত এর ফলে বাচ্চাদের বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে এবং তারা মাঠমুখী না হয়ে ঘরের মধ্যে বা কোনো ফাঁকা জায়গায় এক জায়গায় বসে মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে পাবজি ফ্রি ফায়ার এগুলো তারা খেলছে